স্কুলে আমার প্রিয় বিষয় ছিলো ইতিহাস ইতিহাস জানতে ও ইতিহাস পড়তে আমার খুব ভালো লাগে তো আমি ইতিহাস বিষয়টাকে খুব ভালোবাসি তো ইতিহাসের উপরে আমি অনেক রকম রিসার্চ করেছি আমাদের স্কুলে যখন ইতিহাস পড়ানো হতো তখন ইতিহাসে যে স্যার ছিলো সে প্রায় আমাদেরকে কোথাও না কোথাও বেড়াতে নিয়ে যেটো বেড়াতে নিয়ে গিয়ে সেখানে একটা জায়গা দেখাতো সেই জায়গায়াটা দেখে বলতো যে এই জায়গাটা সম্বন্ধে কিছু বলো এই জায়গাটা দেখে তোমার কী মনে হচ্ছে তো আমরা মতামত করতাম তার যেটা পছন্দ হতো সেটা বলতো যে হ্যাঁ তারপর যেটা পছন্দ হতো না সেটা বলতো না তো এইভাবে তার তার কাছ থেকে আমি প্রথম ইতিহাস সম্পর্কে জানতে পারি ইতিহাস যখন আমি প্রথম শিখেছিলাম তখন আমি ক্লাস সিক্সে পড়ি ক্লাস সিক্সে আমার ইতিহাস সাবজেক্টটা আমার জীবনে নতুনভাবে এসেছিলো তো ইতিহাস পড়ে আমি বুঝলাম ইতিহাস একটা ঐতিহ্য একটা গল্প যে গল্পটা আমাদের সাথে সাথে জড়িয়ে আছে আজ আমি যেটা করছি কালকে সেটা ইতিহাস হয়ে যাবে তো এইভাবে কাল শব্দের অর্থ যে ইতিহাস হয় সেটা আমি জানতামই না তো ইতিহাস পড়ে আমি অনেক কিছু জানতে পেরেছি অনেক আমাদের যে ইতিহাস আছে আমাদের স্বাধীনতার বিষয়ে যে ইতিহাস আছে আমাদের দেশের ব্যাপারে যে ইতিহাস আছে এছাড়াও যে আমাদের মুঘল সম্রাট বা রাজা ও রানি এই সব থেকে নিয়েছি ইতিহাস আছে সেই ইতিহাসটা আমার খুব ভালো লাগে আবার এই ইতিহাস শুনতে ও পড়তে দুটোই ভালোবাসি এবং শোনাতেও খুব ভালোবাসি আমি যখন ইতিহাস শুনতাম তখন আমি সেটা নিজে নিজের একটা গল্প তৈরি করে নিতাম তো সেই গল্পটা আমি বাকিদেরকেও শেখাতাম বা শোনাতাম